বর্তমানে কৃষি ব্যবসা খুবই বৃহত্তম রূপ ধারণ করে রয়েছে তাই গ্রামাঞ্চলের ক্ষুদ্র কৃষি ব্যবসায়ীদের খুবই প্রভাবিত হতে হচ্ছে কারণ বর্তমানে বিশ্বর জনসংখ্যা বাড়ার জন্য কৃষির জিনিসের চাহিদা খুবই ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে তাই বিভিন্ন বড়ো কোম্পানি এবং সংস্থাগুলি নিজেদের জায়গা কিনে সার্বিকভাবে ও বাণিজ্যিকভাবে কৃষি পণ্য উৎপাদনে মনোযোগ দিয়েছে তারা এই সব কৃষিপণ্যগুলি উৎপাদন করে বিভিন্ন কেমিকেল ও অন্যান্য সামগ্রী মিশিয়ে বাজারে ছেড়ে দিচ্ছে এই সব ক্ষেত্রে দামটা একটু কম থাকার কারণে মানুষজন এই সমস্ত ব্যবসায়ীদের কাছ থেকেই কৃষিপণ্যগুলি কিনে থাকে কিন্তু গ্রামের ছোটো ছোটো ক্ষুদ্র ক্ষুদ্র কৃষি ব্যবসায়ীরা এই সব জিনিস যখন জমি থেকে নিয়ে তারা ভালোভাবে যত্ন করে বাজারে বিক্রি করতে যান তখন তারা এই জিনিসটি বেচতে পারেন না কারণ তার আগেই বড়ো কোনো কোম্পানির ব্যবসায়ীরা এই সমস্ত জিনিস সাধারণ ঘরদেরকে বেচে দিয়েছেন তাই তারা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন এছাড়াও ক্ষুদ্র ক্ষুদ্র চাষিদেরকে বিভিন্ন লোন নিয়ে তারা এই চাষাবাদ করতে নামেন তারা যখন এই সমস্ত চাষাবাদযোগ্য জিনিসগুলো বেচতে না পেরে